সম্পত্তির অধিকার এবং জমিজমার উত্তরাধিকার সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে বর্তমানে মানুষ অনেক বেশি সচেতন ভারতবর্ষের মতো দেশে সি পি এম বা বাম সরকারের পরবর্তী সময়ে যে ভূমি বাম সরকারের যে ভূমি সংস্কার আইন ছিল সেটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফলে ফলে সেখান থেকে বর্তমানের একুশ শতকের যে যে বিভিন্ন জমিজমা সংক্রান্ত আইন অনেক বেশি স্বচ্ছ এবং বলা যায় অনেক বেশি সরকারের সুবিধা প্রাপ্ত এবং সরকারের সহজেই সরকারের সুবিধা পাওয়া যায় এমন একটি জায়গায় পৌঁছেছে বর্তমানে যদি দেখা যায় বর্তমানে যে সম্পত্তির সম্পত্তির অধিকার সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে ফলে চাষিদের তেমন কোনো সমস্যা কিন্তু তাদের ব্যক্তিগত সম্পত্তি ভোগের ক্ষেত্রে বা চাষবাসের ক্ষেত্রে কোনো অসুবিধা ফেস করতে হয় না তবে একটি বিষয় ভীষণভাবে উল্লেখযোগ্য সেটি হলো বিশেষ করে চাষিরা অনেক বেশি এখানে শিক্ষার হার একটু কম হওয়ায় জমিজমা সংক্রান্ত বিভিন্ন যে কাগজ পত্র সে সম্পর্কে যে বোঝাপড়ার ক্ষেত্রে সেখানকার বিভিন্ন উকিল বা যারা দলিল বানায় তাদের পরামর্শ প্রয়োজন সেগুলি নিতে কিন্তু পাশে তাদেরকে হায়ার করতে বা পরামর্শ নিতে যে টাকার প্রয়োজন সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সময় ব্যয়ভার বহন করতে পারেন না এবং জমিজমার যেগুলো বড় বড় মামলা সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কোর্টের কোর্ট বা অন্য অন্য পুলিশ বা অন্য অন্য যে বি ডি ওর মতো জায়গায় যে ভূমিকেন্দ্র কেন্দ্রের যে ভূমি সরকারের কেন্দ্র এবং রাজ্যের যে ভূমি সংস্কার যে অফিস আছে বা অফিসার আছে তাদের সঙ্গে যেয়ে যোগাযোগ করতে হয় এবং সেখান থেকে এ করতে হয় অনেক সময় সেখানে পৌঁছাতে পারেন না ফলে যে তৃতীয় শ্রেণির এজেন্ট বা অন্য অন্য দালাল আছে তারা অনেক সময়ই জমির জমি অনেক সময়ে যে মূল যে মালিক তার যে তার হস্ত ছাড়া হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে চাষিরা অসুবিধায় পড়েন এগুলি এগুলি আগে বেশি ঘটত এখন কিন্তু বর্তমানে চাষিরা অনেক বেশি উন্নত এবং অনেক বেশি ভালো অনেক ভালো বোঝেন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করেছেন তাদের তারা ঠকে তারা শিখেছেন ফলে এখন যে যার ব্যক্তিগত সম্পত্তি তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিজেরাই পালন করছেন